পৃথিবী উন্নত হতে পেরেছে আমার মতে বলে পৃথিবী অনেক বেশিভাবেই উন্নত হয়েছে কেননা তার প্রথম প্রমাণে আমি বলি যে আজকে পৃথিবী মানুষ চাঁদে পৌঁছে গেছে পরপর পরপর চাঁদে আমরা চাঁদের অনেক কিছু জানতে পেরেছি মঙ্গল গ্রহে পৌঁছে যাচ্ছে তালে পৃথিবী অনেক উন্নত সমস্ত দিক থেকেই উন্নত প্রযুক্তি আজ আগে আমরা ব্যবহার করতাম পোস্টকার্ড খাম ইনল্যান্ড লেটার এসব দিয়ে আমরা চিঠি লিখতাম মানুষের কাছে চিঠি পৌঁছাতো তারপরে মানে পোস্ট অফিসের মাধ্যমে আবার আমরা সেই উত্তর অনেক দেরি করে পেতাম কিন্তু এখন হয়ে গেছে সঙ্গে সঙ্গে মানুষের সরাসরি এক রকম সঙ্গে সঙ্গে উত্তর ইমেল করে মানুষ জানতে পারছে সব কিছু হ্যাঁ ফোনের মাধ্যমে আমরা সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে কথা বলতে পাচ্ছি আবার এমন কি একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষ কী করছে না করছে আমরা ফোনের মাধ্যমেই সেটা দেখতে পাচ্ছি ভিডিও ফোন করলেই আমরা বাড়িতে বসে কতো দূরের মানুষকে দেখতে পাই তার সঙ্গে সরাসরি কথা বলি যোগাযোগ ব্যবস্থাও আগে অনেক অনেক আগের কথা বলি পৃৃথিবীতে তখন গরুর গাড়ি ঘোড়ার গাড়ি এই সব ছিলো কিন্তু আস্তে আস্তে আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক অনেক বেশি বেড়ে গেছে এখন আমরা রেলগাড়ি তারপরে এরোপ্লেন হেলিকপ্টার আমাদের কী নেই জাহাজ আমরা এক জায়গা থেকে অন্য জায়গা খুব তাড়াতাড়ির মাধ্যমে সহজেই আমরা চলে যাচ্ছি স্বাস্থ্য ব্যবস্থাও আমাদের এখন অনেক উন্নত বিভিন্ন রকম প্রযুক্তি এসেছে আমাদের চিকিৎসা শাস্ত্রে স্বাস্থ্য ব্যবস্থাও আমাদের খুবই উন্নত পৃথিবীতে বিভিন্ন রকমভাবে চিকিৎসা হচ্ছে কোনো চিকিৎসায় আজকের পৃথিবীতে সেরকমভাবে মানে খুব কষ্টসাধ্য নয় আর শিক্ষা ব্যবস্থা তো প্রচুর উন্নত বিভিন্ন রকম শিক্ষা ব্যবস্থা বেড়িয়েছে আগে মানুষ শুধু স্কুলে পাস পাঠশালাতেই যেতো এখন বাড়িতে বসে বিভিন্ন রকম সংস্থার মধ্যে মাধ্যমে পড়াশুনা করতে পারে অনেক অনেক শিক্ষাকেন্দ্র বেরিয়ে গেছে যেগুলোতে মানুষ মানে বিভিন্ন ধরনের শিক্ষা সে নিতে পারে আর মানুষের মানসিকতার পরিবর্তন সেটা তো অবশ্যই হয়েছে আমার মতে বলে কেননা আগে মানুষ একটা মানুষ একটা মানুষের জন্য হয়তো একটু ভাবতো সেরকম কিছু করতে পারতো না এখন বিভিন্ন রকম এন জি ও হয়েছে এন জি ওর মাধ্যমে আমরা অনেক দুঃস্থ মানুষকে সাহায্য করতে পারি এগুলোই মানুষের মানসিকতার পরিবর্তন